ছোটোবেলা থেকে খেলাধুলো একজন শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ খেলাধুলো শুধুই সময় করার জিনিস নয় খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিকভাবে বিকাশ ঘটতে থাকে একজন ছোট্ট ছোট্ট ছোটো বালককে ছোটোবেলা থেকেই বিভিন্ন রকমের খেলা করে যেমন ব্যাট বল ফুটবল ছোটাছুটি ভলিবল কাবাডি দাবা ইত্যাদি খেলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক ভাবে বিকাশ ঘটতে থাকে কিন্তু খেলাধুলা প্রচারের জন্য ভারত সরকার বর্তমানে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না এই সব প্রচার প্রচারণার জন্য ভারত সরকারকে বিভিন্ন বড়ো বড়ো ক্লাবকে ছোটো ছোটো ক্লাবকে বিভিন্ন ধরণের খেলার সরঞ্জাম ফুটবল ব্যাট বল এবং খেলার ইত্যাদি সরঞ্জাম জার্সি এই সব দেওয়া উচিত তাছাড়াও ভারত সরকারের উচিৎ বিভিন্ন ছোটো ছোটো বা বড়ো বড়ো খেলাধুলোর আয়োজন করে সাধারণ ক্লাবকে বা জনসাধারণকে উৎসাহ দেওয়া ফলে তারা দেশের জন্য বা নিজেদের জন্য খেলতে খেলতে দেশের জন্য খেলে দেশের মুখকে উজ্জ্বল করে তুলবে